সংবাদপত্র থেকে মানুষের বিভিন্ন ধরনের উপকার হয়েছে কারণ আগেকার যুগে মানুষ কোনো কিছু জানতো না বুঝতো না আগেকার যুগে মানুষ অনেকে শিক্ষিত ছিল না তো সংবাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে মানুষ বিভিন্ন কিছু শিখেছে জানতে শিখেছে শিখতে জানতে শিখেছে কোনো কিছু করতে শিখেছে মানে লাইফে আগে কী করে যেতে হবে মানে উন্নত কী করে হতে হবে সেগুলো শিখেছে একটা নিম্ন পর্যায়ে থেকে উচ্চ পর্যায়ে কীভাবে যেতে হয় সেগুলো শিখেছে তো অবশ্যই আমি বলবো যে প্রতিদিন নিউজ দেখা বা নিউজ শোনা বা খবরে কাগজ পড়া খুবই ভালো এ কারণ নিউজে বিভিন্ন রাজ্যে বিভিন্ন দেশের বিভিন্ন শহরের গ্রামাঞ্চলের বিভিন্ন ধরনের খবর থাকে যেগুলো দেখতে পাই ভালো মন্দ খবরের কাগজে একটা শিক্ষিতজনক শিক্ষিতজনক বিষয়ে নানান ধরনের খবর থাকে মানুষের চাকরির জন্য বিভিন্ন ধরনের খবর থাকে মানুষ কোথাও ঘুরতে যাবে সেগুলোর বিভিন্ন ধরনের খবর থাকে কীভাবে যাবে কী সেে যাবে কী ফেসিলিটি থাকে মানে এসব জিনিস সব আপনি খবরে কাগজে বা নিউজ মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে আপনি ভালোভাবে পেয়ে যাবেন তো বর্তমানে এই নিউজ মিডিয়া দেখা বা নিউজ নিউজে নিউজ শোনা বিভিন্ন ধরনের ইভেন্টগুলিতে আপনি থাকা এগুলো আপনাকে জীবনে আগে নিয়ে যেতে খুবই সাহায্য করবে আপনাকে একটা শিক্ষিত মানুষ হিসেবে নিজেকে বলতে পারবেন যে না আমি শিক্ষিত তাতে এতে এবং নিউজ চ্যানেলে নিউজ দেখে মানুষের বিভিন্ন ধরনের সুবিধা হয়েছে মানুষ বিভিন্ন কাজ খবর মানে কী কোথা থেকে পাবে সেগুলো মানুষ সোশ্যাল মিডিয়া থেকে খবরগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যায় তো এই সোশ্যাল মিডিয়া যখন উঠেছে বা খবর কাগজ তো মানুষ অনেক কিছুই করতে শিখেছে এবং অনেক কিছু মানুষের সহজও হয়ে গেছে